আমি ফেসবুক টুইটার ইন্সটাগ্রাম এই সবগুলোই ব্যবহার করি আমার এখানে দেখতে ভালো লাগে সবাই এখানে নিজেদের নিজেদের জীবনের বিশেষ কয়েকটি মুহূর্তের ছবি নিজেদের নিজেদের মতামত শেয়ার করে যেগুলো আমার দেখতে ও শুনতে খুবই ভালো লাগে এখানে আমি আমার জীবনের কয়েকটি বিশেষ মুহূর্ত বা নিজের মনের কিছু কথা শেয়ার করি যেগুলো আমার এখানে পোস্ট করতে ভালো লাগে এখানে আমি সারাদিনে এক থেকে দু ঘণ্টার মতো সময় ব্যয় করে থাকি আমার এখানে পছন্দ আমি এখানে অনেক পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি এছাড়াও অনেক নতুন মানুষদের সাথে যোগাযোগ করতে পারি যারা ভবিষ্যতে আমার হয় বন্ধু বা অন্যান্য রকম সম্পর্ক তৈরি হয় এছাড়াও টুইটারে অনেক রকমের সেলিব্রেটি বা বিজনেসম্যান বা কিছু বড়ো সামজিক কর্তা আছে যাদেরকে এখানে তাদের মতামত ও অন্যান্য জিনিস আমরা দেখতে পাই যেগুলো আমার দেখতে খুবই ভালো লাগে